বাঙালিদের সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো আর এই দুর্গাপুজোর দিন আমরা ছুটিতে থাকি সেই সময় ব্যস্ততাপূর্ণ সময় থাকে না সেই সময়ে আমরা একটু রান্নাবান্না করে খেতে ভালোবাসি আমাদের পরিবার নিয়ে ষষ্ঠীর দিনে বাড়ির বড় যারা গিন্নি মানুষ আছেন তো ষষ্ঠী পুজো করেন সেই দিনে আমাদের নিরামিষ রান্না করা হয় যেটা হচ্ছে লুচি ছোলার ডাল আলুর দম এই প্রভৃতি রান্না হয় এছাড়া হচ্ছে চাটনি বানানো হয় সেটা আমের চাটনিও হতে পারে বা টমেটোর চাটনি ষষ্ঠী সপ্তমীর দিনে সপ্তমীর দিনে সম্পূর্ণ রান্নার দায়িত্ব আমার থাকে আমি সেদিন রান্না করি মাছের পদ্ধতি সেটা হতে পারে ইলিশ মাছ ইলিশ সর্ষে বানাই নতুন কিছু দেখি দেখে আমি রান্না করতে ভালোবাসি মাছের আইটেম পাবদা চিতল এই সমস্ত মাছের আইটেম করি রান্না আর অষ্টমীর দিন অষ্টমীর দিন আমাদের অঞ্জলি দিতে যাওয়ার দিন হয় আর সেই দিন আমাদের বাড়িতেও নিরামিষ রান্না হয় সেই দিনে সবাই আমরা লুচি খাই সারাদিন লুচি খাই আর লুচির সাথে পনীর আলুর দম ছোলার ডাল বেগুন ভাজা সে তো জমেই যায় আর ওই সময়ই খেতে আমার ভীষণ ভালো লাগে ছুটির সময় সারাদিন লুচি খাই তার পরে বিকালবেলার দিকে আমাদের বাড়িতে আর রান্না করা হয় না সেই দিন সারা রাত ঘুরতে বেরনো হয় এ ছাড়া নবমীর দিন নবমীর দিন তো আমাদের খাসির মাংস বাঙালিদের হবেই প্রত্যেকটা বাড়িতে খাসির মাংস হয়ই আমাদেরও বানানো হয় সকালবেলায় যাই লাইন দিয়ে খাসির মাংস কিনতে খাসির মাংস আর আমের চাটনি বা টমেটোর চাটনি কিছু একটা শাকের চচ্চড়ি বানানো হয় দশমীর দিন দশমীর দিন সাধারণত মাছের আইটেমই রান্না করি আমি সেটা আমিই দায়িত্ব নিই মাছ শাক শাক ভাজা বা চচ্চড়ি কিছু একটা করা হয় ডাল এটাই বানানো হয় আর সন্ধেবেলায় সব বাড়ির আশেপাশের প্রতিবেশীরা আসে আত্মীয় স্বজনরা আসে গুরুজনদের প্রণাম করার জন্য তার জন্য আমার মা নিজে হাতে বানায় যেটা হচ্ছে নারকেল নাড়ু সেটা বাঙালিদের প্রিয় দশমীতে সবাই প্রণাম করতে আসলে আগেই নারকেল নাড়ু দেওয়া হয় এছাড়াও রাখা হয় সেটা রান্না করা হয় না মিষ্টি কিনে আনা হয় মিহিদানা রসগোল্লা প্রভৃতি এছাড়াও জলখাবারে সন্ধেবেলায় বানানো হয় মটর কড়াই দিয়ে ঘুগনি আর গরম গরম লুচি পাঁপড় ভাজা চাটনি